আমি দেশের বাইরেও গেছি এবং রাজ্যের বাইরেও গেছি রাজ্যের বাইরে বলতে আমরা ঝাড়খন্ড বিহার এবং উড়িষ্যা সামনাসামনি যে সমস্ত প্রতিবেশী রাজ্যগুলো রয়েছে সেগুলোতে গেছি এবং একবার বাংলাদেশেও গেছি বাংলাদেশের যে সমস্ত ব্যবহার মানুষজনের যে সংস্কৃতি সেগুলো আলাদা ওখানে মানুষজন অনেক মিশুক আমাদের যেসমস্ত জিনিস আমরা খাই ওখানে খাবারেও অনেকটা সেম

এখানের পণ্যের দাম এবং ওখানের পণ্যের দাম একটু আলাদা আমরা যদি এখানে মাংস কিনে খাই যেমন আমরা পাঁচশো গ্রাম বা আড়াইশো গ্রাম নিয়ে পরে আমরা কিনে পরে খেতে পারি কিন্তু বাংলাদেশে ওরকম কিন্তু নেই বাংলাদেশে যদি আপনি মুরগি খেতে চান তাহলে মুরগিটা গোটাই আপনাকে কিনে নিতে হবে পরে আপনি সেটা কিনে এনে পরে সেটা রান্না করতে পারেন আবার যদি মাছ কিনতে চান যেমন আমরা ভারতে মাছ কিনে পরে সেটাকে কেটে কেটে আমরা নিয়ে আসতে পারি আড়াইশো গ্রাম কেউ পাঁচশো গ্রাম কেউ এক কেজি নিয়ে আসতে পারে বাংলা বাংলাদেশে কিন্তু সেরকম নেই টোটালি আপনাকে বড়ো মাছটা কিনে নিয়ে আসতে হবে এরকমই হচ্ছে সেই জায়গাগুলোর বিদেশের বা এই আমাদের দেশের বা আমাদের রাজ্যের আচার আচরণ মানুষজনের ব্যবহার সংস্কৃতি